হ্যালো আমি রঞ্জনা বলছি আপনাকে আমি বুক করেছিলাম আমাকে চারশো বিশ মোরে পিক আপের জন্য তো আমি আপাতত চারশো বিশ মোরে নেই আমি একটু একটা কাজের জন্য দরকারে রথ বাড়িতে এসছি তো ওখানে আপনি আসতে পারবেন আমাকে নিয়ে আসার জন্য না আমি চারশো বিয়ে বিশে ছিলাম ওখান থেকে আপাতত একটা কাজ পড়ে গেল তো আমা আমি রথ বাড়িতে আছি যদি প্রবলেম না হয় না টাকা একই দেব তা টাকার কোনো ই প্রবলেম নেই হ্যাঁ আমার কাজ পড়ে গেছে তার জন্যই ওখানে ওখান থেকে আপ রথ বাড়িতে এলাম আমি ওয়েট করছি আপনার যদি কোনো প্রবলেম না হয় না না ওয়ে আপনি কতক্ষণে আসতে পারবেন পনেরো কুড়ি মিনিট আচ্ছা ঠিক আছে আমার কাজ সারতেও টাইম লাগবে তো পনেরো কুড়ি মিনিট আমি ওয়েট করছি আপনি আসেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ থ্যাংকইউ ধন্যবাদ